প্রযুক্তি আমাদের খুবই সাহায্য করে চলেছে আর আগে যেমন চাষবাসে আমাদের হাতে লাঙ্গল গরু পশু দ্বারা যেমন গরু গাধাদের চাষ করে লাঙ্গল টানানো হতো চাষবাসে কাজে লাগতো কিন্তু এখন সে সব সরিয়ে দিয়ে এখন প্রযুক্তিকে আনা হয়েছে যেমন ট্র্যাক্টর হারভেস্টার মেশিন সে সব চাষবাসে কাজে লাগছে এখন যেমন টেকনোলজি বলতে মোবাইল মোবাইল দ্বারা নানা ধরণের প্রযুক্তি যে চাষবাসে ব্যবহার করা হচ্ছে আর মাছ ধরার জন্য নানা ধরণের বিভিন্ন ধরণের চাল ব্যবহার করা হচ্ছে পশুপালন পশুপালনের জন্য নানা ধরণের মোবাইল দ্বারা দেখে ইয়ে করা পশুপালনের জন্য পদ্ধতি বার করা হচ্ছে আর দুধ উৎপাদনেও সাহায্য করা হচ্ছে আর সেই জিনিসগুলি যেমন হারভেস্টার ট্র্যাক্টর মেশিন তারপর নানা ধরণের ফ্যাক্টরি যেখানে এই সব পদ্ধতি তৈরি করা হচ্ছে